আমি খেলাধুলায় কোচ এবং প্রশিক্ষকদের ভূমিকা বর্ণনা করতে হলে আমি তাদের ক্রীড়াবিদদের যে উন্নতি করতে এবং সফল হতে সাহায্য করে সেটি হলো শৃঙ্খলা বজায় রাখা ফিটনেস ব্যক্তিগত পাশাপাশি যৌথ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিন এছাড়া প্রশিক্ষণ যদি ঠিক ঠাকভাবে দেওয়া হয় নেওয়া হয় প্রশি প্রশিক্ষণ শিক্ষকের কাছ থেকে তো আরও ভালোভাবে আমরা এই খেলাধুলার যে প্রশিক্ষণটা আরও ভালোভাবে আমরা শিখতে পারবো এছাড়াও আমাদের খেলার যিনি কোচ উনি যদি আমাদেরকে ঠিক ঠাকভাবে প্রশিক্ষণ দেন তো আরও আমাদের খেলাটি করতে আরও সুবিধা হবে এটাই আমার ভালো হবে বলে আমার মনে হয়